আমি একটি ফোন ব্যবহার করি যে কোম্পানির ফোনটি ব্যবহার করি সেটি হল রিয়ালমি নার্জো ওই ফোনটা যেমন আমাদের সুসুবিধা দান করছে সব সময় সময়ে সব জিনিসটা জানতে পারছি মানে সবকিছু দ্রুত সংযত সব কিছু বলতে পারছি সেরকম অসুবিধা হল এই ফোন ব্যবহার করে আমাদের চোখের অনেক সমস্যা হচ্ছে বা আমাদের হার্টের অনেক সমস্যা হচ্ছে আমাদের শরীরে অনেক খারাপ দিক দেখা যাচ্ছে এ এসব মানে ফোনের থেকে যেমন সুবিধাও পাচ্ছি সেরকম অনেক অসুবিধাও হচ্ছে